আমাদের এখানে ক্ষুদিরামের জন্মস্থান আছে সেখানে ক্ষুদিরাম খুব মানে ছোটবেলা থেকে বড় হয়েছে তার বই খাতা আমরা এখনও দেখতে পাই এবং তার মাটির ঘরটাও যেখানে সে বসবাস করত তার সেই বাড়িটাও আমারা দেখে এসেছি আর এখানে বিদ্যাসাগরেরও জন্মস্থান আছে সেখানেও তার ছোটবেলার বই খেলার জিনিসপত্র সে যেই স্কুলে যেত যে রাস্তা দিয়ে যেত সেই সব মনে একেবারে স্মৃতি করে রাখা আছে আর এখানে নানক মন্দিরও আছে সেখানে নানক গুরু নানক এদিকে এই পথ দিয়ে যেতে যেতে বিশ্রাম নেয় সেই সব মন্দিরও জানা আছে এবং ছোট অস্তল বড় অস্তল এবং এই ফাঁসির ডাঙা আছে সেখানে আগেকার এই ইংরেজদের সেখানে ফাঁসির ডাঙা ফাঁসি দেওয়া হত এবং সেখানে অনেক ফাঁসির মঞ্চটা আমাদের ওখানে এখন ভালো করে আরও ভালো করে পার্কের মতন করে দিয়েছে এবং বড় অস্তুল মন্দিরে অনেক ঠাকুর নারায়ণ অনেক পাথরের মূর্তি আছে এবং হনুমানজির মন্দির আছে ছোট অস্তলেও অনেক নারায়ণ ঠাকুর প্রতিদিন নিত্য সেবা হয় প্রত্যেকদিন নিত্য সেবা হয় এবং এবং বড় অস্তলেও প্রত্যেকদিন নিত্য সেবা হয় এবং চন্দ্রকেতু পার্কেও সেখানেও অনেক কিছু দেখার আছে আর এখানে ফাঁসির ডাঙা মন্দির ফাঁসির ডাঙাতেও ওরা এখন পার্ক করেছে সেখানে বাচ্চা ছেলেরা খেলাধুলো করে এবং সবাই সেখানে আনন্দিত হয় আর এখানে বিদ্যাসাগরের জন্মস্থানেও এখন বেড়াতে গিয়ে এখন সবাই করে আনন্দ পায় আর ক্ষুদিরামের জন্মস্থানেও সেখানে গিয়ে এখন সবাই আনন্দ করে এবং এগারোই আগস্ট তার মৃত্যু দিবসে খুব মানে দাবিদাবা করে পূর্ণ করে সেখানে যাতায়াত করে পালন করা হয়